আপনি কীভাবে ব্যাকরণ এবং কাঠামোর মত প্রযুক্তিগত দিকগুলির সাথে লেখার সৃজনশীল দিকের ভারসাম্য বজায় রাখেন হ্যাঁ আমি ভারসাম্য বজায় রাখি বলতে আমি যখন ছোটো ছিলাম ছোটোবেলায় আমার বাবা মা যখন কোনো শিক্ষকের কাছে পাঠিয়েছিল তখন তিনি আমাকে বর্ণপরিচয় পড়তে বলেন তখন সেই সেই বর্ণপরিচয় পড়েই আমার ব্যাকরণ থেকে কিছু বুদ্ধি আসে ব্যাকরণ বিষয় কি সেইসব জানতে পারি অক্ষর পরিচয় হয় এবং আপনি কি কোনো কোর্স সৃজনশীল লেখার কোর্স নিয়েছেন হ্যাঁ আমি সৃজনশীল লেখার কোর্স নিয়েছি কারণ আমার হাতের লেখা খুবই খারাপ ছিল সেটা ভালো করার জন্য আমি কোনো কোর্স করছি কারণ আমি কোনো কিছু কবিতা লিখলে কবিতা বা গল্প লিখলে সেটা যখন সবার কাছে প্রকাশিত হবে তখন সেটা একটু সৌন্দর্য চায় লেখার সৌন্দর্য তাই সেই লেখার সৌন্দর্য করার জন্যই আমি কোনো সৃজনশীল লেখার কোর্স করছি লেখার সুন্দর্য বলতে যেমন যেমন পড়তেও সুবিধা হবে সেরকম সৃজনশীল লেখার সুন্দর হাতের লেখা হলেও পড়তে সুবিধা হবে এবং দেখতেও ভালো লাগবে ওইজন্য কোনো কোর্স করছি যাতে আমার হাতের লেখা আগের থেকে আরও সুবিধাজনক বা ভালো হয়